আমি প্রথম রান্না করি বিয়ের বিয়ের পর বিয়ের আগে আমি কিচ্ছু রান্না বান্না জানতাম না আর ফার্স্ট অভিজ্ঞতা হচ্ছে আমার শাশুড়ি বাইরে ছিলেন শাশুড়ি মা ছিলেন না আমার হাসবেন্ড আর শ্বশুর মশাই ছিলেন বৃষ্টি পড়ছে আমার হাসবেন্ড এবং শ্বশুর মশাইয়ের মানে ইচ্ছে যে খিচুড়ি খাবে এবার খিচুড়ি তো কিভাবে রান্না করতে হয় আমি তো জানি না এবার আমার তো মাথায় আকাশ ভেঙ্গে পড়লো কি করবো পাশে আমার এক কাকি খুড়শাশুড়ি মানে কাকিমা মানে হাসবেন্ডের কাকিমা উনি উনিও খিচুড়ি করছেন আমি ওনার কাছে গেলাম গিয়ে পরে মানে আমি বুঝতে দি নি যে ওনাকে আমি জানি না কারণ এই জিনিসটা আমার একটু ব্যাপারটা আছে তো তো কাকিমাকে গিয়ে বললাম কাকিমা তোমরা কিভাবে খিচুড়ি টা রান্না করো গো তো কাকিমা বলল যে কাকিমা তার পদ্ধতিটা বলল পদ্ধতিটা বলে আমি পুরোপুরি শিখে নিলাম এইভাবে খিচুড়িটা করে নিয়ে তখন কাকিমা আমাকে জিজ্ঞাসা করছে তোমরা কিভাবে করো তখন আমি কাকিমাকে মুচকি হেসে বললাম আমরাও এইভাবেই করি বুঝতে দি নি যে আমি জানি না তোমার কাছে শিখে নিলাম এটা নিয়ে কাকিমার কাছে শিখে এসে যাইহোক খিচুড়িটা করলাম মোটামোটি খারাপ হয় নি ভালোই হয়েছিল আর একটা অভিজ্ঞতা আমার নারকেল নাড়ু করা তো আমি জানি নারকেলটাকে সিদ্ধ করতে হয় তারপর নারকেল নাড়ু নারকেলের মধ্যে এক কড়াই জল ঢেলে দিয়েছি সিদ্ধ হওয়া নারকেল আর সিদ্ধ হচ্ছে না নিয়ে তার মধ্যে চিনি ঢেলে ওখানে পুরো নারকেল চিনি পুরো ফেলে দিতে হয়েছে এটা ছিল আমার নারকেল নাড়ু করার অভিজ্ঞতা এটা কিন্তু কাওকে জিজ্ঞাসা করি নি নিজের মন থেকে এসছিল মন থেকে করেছিলাম তো যাইহোক আমি ওই জিজ্ঞাসা করে করে যাকে যাকে জিজ্ঞাসা তবে একবার কাওকে জিজ্ঞাসা করলে পরেরবার আর জিজ্ঞাসা করতাম না পরেরবার আবার অন্য কাওকে গিয়ে জিজ্ঞাসা করতাম করে রান্নাটা তৈরি করতাম এই ভাবেই আমার অভিজ্ঞতাটা হয়েছে